আমি আগে প্রথমে একটি রেস্টুরেন্টে যাই আমাদের এই কাছাকাছি একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমি প্রথমে চেয়ার টেবিলে বসি তো আমরা গেছিলাম মিনিমাম দশ থেকে এগারো জন তো আমরাই প্রথমেই ভেবে রেখেছিলাম যে আমরা কেউ প্রথমে মিষ্টি খাবো না শেষে মিষ্টি খাবো কিন্তু খুব কম মিষ্টি খাবো আর প্রথমে যে নুন দেয় সেই নুনটাও আমরা অল্প নেবো তো আমরা প্রথমে সেখানকার একটা রেস্টুরেন্টের প্রতিনিধিকে ডেকে নিই যে বলে দিই যে আমরা এরকম আজ চিনি মশলা আর চিলি চিকেন আর ফিশ ফ্রাই আরেকটা কি যেন ছিল আরেকটা ছিল রাইস তো এগুলো নিয়ে বলি যে হচ্ছে এগুলো আমাদেরকে দেবেন কিন্তু প্রথমে আমাদেরকে নুন দেবেন না তো আমরা নুন খাবো না তো বলে নুন কেন খাবেন না নুন তো রাখে আমরা বললাম না নুন আমাদের লাগবে না যেটা যেরকম রান্না হয়েছে আমরা সেটা সেরকমই খাবো তো ডেকে তারপরে নিই তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করার পর দেখি আমাদেরকে মিষ্টি দিতে এসেছিল অনেক বেশি মিষ্টি তো আমরা বললাম না আমরা এত বেশি মিষ্টি খাবো না আমরা অল্প করে মিষ্টি খাবো তো আমাদেরকে অল্প করে মিষ্টি দেবেন তো অল্প করেই মিষ্টি দিয়েছিল অল্প করে মিষ্টি খাওয়ার পরে আমরা সেখানে কোল্ড ড্রিঙ্কস নিই কোল্ড ড্রিঙ্কস নিয়ে বলি যে এটার এটা হচ্ছে এর সাথে অ্যাড করে দেবেন তো ওরা বলে যে ঠিক আছে করে দেওয়া হবে তো এইভাবে আমরা সবাই মিলে খাওয়াদাওয়া করি খাওয়াদাওয়া খাবারটা খুবই সুন্দর ছিল এখানকার খাবার সত্যিই খুব ভালো হয় রিচ ছিল না বেশি কিন্তু খাওয়াটা হয়ে যায় মিষ্টিটাও আমাদের ঠিকঠাকই লেগেছে নুনটাও ঠিকই ছিলো তো এইভাবে আমরা খাওয়াদাওয়া করার পর বেরিয়ে পড়ি সেখান থেকে বেরিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় যাই সেখানে গিয়ে আমরা কিছু আইসক্রিম খাবার খেয়ে থাকি তো এইভাবে আমরা সেই দিনটা কাটাই